পশুপালনের পাশাপাশি কৃষকরা গোবর থেকে জৈব সার উৎপন্ন করে এবং এটা বাজারে বিক্রি করে এবং বাজারে এর চাহিদা অনেক এবং কৃষকরা এর থেকে অনেক বেশি ইনকাম করে এবং সেগুলো বাজারেও বিক্রি করে এবং তার পরিবর্তে কৃষকরা অনেক বেশি টাকাও ইনকাম করে